আমি ছোটোবেলা থেকেই ছবি আঁকতে পছন্দ ছোটোবেলা থেকে ছবি আঁকতে শুরু করেছি তারপর থেকেই ছবি আঁকি এটা আমার ভালো লাগে বলেই আমি আঁকতে শুরু করেছিলাম এখনও আঁকি আর আমার ছবি আঁকার কারণে ছবি আঁকতে আঁকতেই ছবিটাকে আমি ভালোবেসে ফেলি সেই থেকে সেই কারণেই আমি ছবিটা আঁকি ভালো ভালো লাগে আঁকি এখন ওটা আমার মানে ওটাই আমার কী বলবো ওটাই আমার প্যাশান ও টাকাই আম আমি এখন না আমার মানে কি